আমার এলাকার কাছে একটি জঙ্গল আছে জঙ্গল সাধারণত প্রাকৃতিক সম্পদ আমার গ্রামের বহু মানুষ সেই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আনে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই তারা সেই কাঠকে ব্যবসায়িক কাজে ব্যবহার করে অনেক টাকা উপার্জন করতে পারে এছাড়াও জঙ্গল থেকে অনেক মোম মধু পাওয়া যায় মৌচাক থাকার কারণেই অনেক মানুষ সেখান থেকে মধু সংগ্রহকরণে ব্যবসা করেন সেই ব্যবসাকে তারা দৈনিক কাজে লাগিয়ে উপার্জন করতে পারে এছাড়াও জঙ্গলে অনেক শাল গাছ থাকার কারণে সেই শাল পাতাও পাওয়া যায় সেই শাল পাতা দিয়ে গ্রামের মানুষজন শাল্মনিক বাটি থালা তৈরি করে সেই বাটি থালা বাজারে বিক্রি করে তারা উপার্জন করতে পারে সেটাও তাদের ব্যবসার কাজে ব্যবহার করা হয় এইসব জিনিসগুলো তারা কাজে লাগাতে পারে এছাড়াও আমার এই এলাকায় সামনে সমুদ্র থাকার কারণে সেই সমুদ্রের জলকে ব্যাপক হারে ব্যবসার কাজে লাগানো যায় কারণ সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয় সেই লবণ ব্যবসায় ব্যবহার করা হয় এছাড়াও মৌচাক থেকে যে মোম পাওয়া যায় সেই মোমটাও তারা ব্যবসার কাজে লাগাতে পারে জঙ্গলে অনেক প্রাকৃতিক উপায়ে তৈরি হয়ে যায় লতানো গাছ যেমন উচ্ছে গাছ লাউ গাছ কুমড়ো গাছ সেই সব গাছকে তারা কাজে লাগাতে পারে ব্যবসা করার জন্য এছাড়াও জঙ্গল থেকে অনেক ফল ফুল সংগ্রহ করে আনে সে সব নিয়েও তারা তাদের ব্যবসার কাজে লাগাতে পারে